আমি ছোটবেলায় যখন সাঁতার শিখেছি নদীতে বা পুকুরে তখন নিজে কোমরের মধ্যে দড়ি দিয়ে প্লাস্টিকের খালি বোতল শোলা বা ড্রাম বেঁধে সাঁতার কাটার চেষ্টা করেছি অনেকসময় নদীতে সাঁতার কাটতে গিয়ে জলের স্রোতের টানা হয়ে যেতাম তখন চিৎকার করে বড়দেরকে ডাকতাম তারা আমাকে যেয়ে উদ্ধার করতো এতে আমাকে বকানি অনেক বকুনিও খেতে হয়েছে মা বাবা বকেছে যে নদীতে সাঁতার কাটতে যাস না স্রোতের টানে টানা হয়ে চলে যাবি পুকুরে সাঁতার কাটতে গেলে ডুবে যাবি আমি কারোর কথা অগ্রাহ্য করেই অনেকটা সাঁতার শিখেছি যত বড় হয়েছি তত দেখছি ছোটরা ছোট ছোট সুইমিং পুলে ভিন্ন ভিন্ন লাইফ জ্যাকেট পরে সাঁতার শেখাচ্ছেন ভিন্ন ভিন্ন প্রশিক্ষণযুক্ত স্যার এতে তাদের শারীরিক গঠনও খুব ভালো হচ্ছে এবং তারা ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের বিশ্বজোড়া খ্যাতি তুলে ধরছেন আমাদের নয় দেশের সুনামও বাড়িয়ে তুলেছে সাঁতার প্রতিযোগিতায় সাঁতারে মানুষের অনেক রোগ নির্মূল হয়েছে সাঁতার কাটলে মানুষের সারা শরীরের ব্যায়াম হয় সাঁতার পেশি শক্তি বাড়িয়ে তোলে এইভাবে আমার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তন হয়েছে এবং আমি আমার পাড়ার এবং প্রতিবেশী সকলকে বোঝাই যে বাচ্চার থেকে বড় থেকে সবাইকে সাঁতার শেখার অতুলনীয় গুরুত্ব আছে